পশ্চিমবঙ্গের প্রধান মিডিয়া বিনোদন শিল্পগুলি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো ফিল্ম মানে সিনেমা টেলিভিশন রেডিও ফোনের এগুলো সবকিছুই আমাদের বিনোদনটা তো অবশ্যই দরকার সংসারের বা নিজেদের নিত্য দিনের কাজের মো যখন শেষ হয়ে যায় তখনও তো মানসিক একটা অবসাদ থাকে সেটাকে কাটানোর জন্য আমাদের সিনেমা দেখারও দরকার টেলিভিশন আমাদের বিভিন্ন রকমের সিনেমা দেখা হয় সিরিয়াল দেখা হয় গল্প দেখা হয় এবং খেলার খবর দেখা হয় সারা বিশ্বের খবরও জানা যায় রাজ্যের খবর জানা যায় দেশের খবর জানা যায় টিভি থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু দেখতেও পাই রেডিওতেও বিভিন্ন রকমের গল্প আমরা শুনি বিভিন্ন রকমের অনুষ্ঠান শুনি বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রোগ্রাম যেগুলো হতে থাকে ফোনের মাধ্যম থেকেও আজকাল এখন কিন্তু সবাই কিন্তু ফোনের মাধ্যম থেকেও দেখে সেটা সিনেমাও দেখে গল্পও দেখে সিরিয়ালও দেখে খেলার খবরও দেখে এমনি যেটা খবর যেটা হয় সেই খবরও কিন্তু আমরা দেখতে পাই শুনতেও যেটা আমরা পারি এখন যে টিভিতে গিয়ে দেখতে হবে এক জায়গায় বসে সেটা ফোনটা সঙ্গে থাকলো দেখা হলো যেখানে মানে থাকলাম সেখানটা বসেও আমরা এগুলোকে দেখতে পাই এই বিনোদনটা কিন্তু আমাদের দরকার জীবনে কিন্তু আমাদের মানে অনেকটা একঘেয়েমি কাটিয়ে ওঠার দিক থেকে আমাদেরকে বিনোদন কিন্তু অনেকটা আমাদেরকে দরকার